হ্যালো আমি তোমার দোকান থেকে খাট কিনব খাট যাব কীরকম খাট দেখতে হবে শোকেস কীরকম দাম খাট কীরকম দাম ড্রেসিং টেবিল কীরকম দাম নতুন নতুন কীরকম মডেলের এসেছে নতুন নতুন কীরকম মডেলের তো সে দেখতে হবে ড্রেসিং টেবিল কি নতুন মডেল এসেছে আলনা আলনাগুলো কীরকম আলনা নতুন মডেলের আছে আলনা বক্স খাট কীরকম দাম বক্স খাট